যেকোনও ব্যবসা শুরু করতে গেলে আনুষ্ঠানিকভাবে তার উদ্বোধন করা খুবই দরকার কারণ সেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে ব্যবসার উন্নতির জন্য পূজা পার্বণ হয়ে থাকে এবং বহু মানুষের আবির্ভাব হয় শুধু এছাড়াও যেকোনও ব্যবসা করার জন্য কিছু মূলধনের খুবই দরকার কারণ মূলধন ছাড়া কোনও ব্যবসাকে তেমনভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় না তবে ছোট বড় সব ব্যবসার জন্য বিভিন্ন অংকের মূলধন ব্যবহার করা খুবই জরুরি তা না হলে ব্যবসাটাকে বেশি দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না